আমার প্রিয় বিষয় হলো অটোমোবাইল কারণ আমি অটোমোবাইল নিয়ে পড়তে ভালোবাসি কারণ আমার বাবা মা বাবা এই মিস্ত্রির কাজে নিয়োজিত আছে বা এই কাজটা করতে সে ভালোবাসে সেই বিষয় আমাকে ছোটবেলা থেকেই বাবা শিখিয়ে দিয়েছিলো যে অটোমোবাইল নিয়ে পড়বি বা এটা নিয়েই তুই পড়াশুনা করতে চাইলে আমি করাবো সেই বিষয় আমি এই অটোমোবাইল নিয়ে পড়াশুনা করছি বা অটোমোবাইলের এই গাড়ির বানানো বা হচ্ছে এই গাড়ি বানানো অন্যান্য কারণগুলি আমার খুব ভালো লাগে বা গাড়িকে আমি পুরাতন থেকে নতুন করতে পারি এই বিষয়টি আমার খুবই ভালো লাগে এর ফলে আমি অটোমোবাইল নিয়ে পড়তে এখনো চাই বা আগেও চাইবো অটোমোবাইল নিয়ে আমার বিভিন্ন বিষয় বা এইটাকে আমি নিয়োজিত পরেও এখনও আমি এটা পরবর্তীকালেও এই অটোমোবাইল নিয়ে আমি পড়ব এবং এটাকেই আমি আমার জীবনে আগে নিয়ে যাবো